ও বল কাজে তো গেছিলাম রে ওই পুরুলিয়াতে কাজটা তো যেরকম নর্মাল কাজ হয় সেরকম মানে সেখানে কাজের পরিস্থিতি বুঝলি পালিয়ে এসেছি আমি পালিয়ে এসেছি এমন চাপ তোর ইয়েতে সকাল সকালবেলায় উঠেই কাজে যেতে হবে ছটার সময় তো সেখানে এবারে সারা দিন কাজ করার পর খাওয়া দাওয়া সে ঠিক মতো নেই ঘর থেকে আনলে হবে নাহলে নয় আর খাওয়া দাওয়ার জন্য এক্সট্রা পয়সাও দেয়না আর থাকার থাকার থাকার যে জায়গাটা একসঙ্গে দশ পনেরোজন একসঙ্গে একটা ঘরে মানে গুঁজা গুঁজাগুঁজি করে সে মানে পরিস্থিতিটা একদম যাচ্ছেতাই ভালো নয় পালিয়ে এসেছি আর কি না না পুরুলিয়ায় আর যাওয়া চলবেনা তুই তাহলে এবার কোথায় গেছিলি কলকাতা

হ্যাঁ কাজ তো করতেই হবে

হ্যাঁ সেটাই দেখ তাহলে কী ভালো খুঁজে পাস আমিও কিছু ভালো খুঁজে পেলে তোকেও বলব হ্যাঁ হ্যাঁ কেন ধর না আমাদের তো তোর ফ্যামেলিতে মানে একটাই ছেলে মানে আমরা কাজ করাও বাবা আছে বাবার বয়স হয়েছে তো তো কাজ তো করতেই হবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আমিও দেখছি যদি দেখি হয় কারণ আম আমি আমি যদি কোনও ভালো কিছু পেয়ে যাই তাহলে তোকেও ডেকে নেব হুম ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ